আমি এক সময় নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে পাখির ফোটো তুলব বলে আমি আমার ক্যামেরাটা নিয়ে যাই কেমন আমি পাখির ফোটো তুলতে যাব কিন্তু সেই সময় আমার বন্ধুরা আমাকে পিছন থেকে ডাকছে যাস না ফিরে আয় কিন্তু আমি ওদের কথাই শুনলাম না আমার তো পাখি কে খুব ভালো লাগে আর পাখির ফোটোকে আমি ক্যামেরাবন্দি করব উফ আমি তো এই আশায় আরও এগিয়ে যাই এগিয়ে যেতেই আর কিছু তো যেতে আর ওদের ওরা আমার সাথে সাথে চলে আসে আসতে ওদের পাখিটা এক সময় উড়ে গেল এ বার আমি খুব একটা ভয়ানক দুর্ঘটনার সামনে পড়লাম দেখলাম আমার সামনে পাখিটি নেই পাখিটি উড়ে গিয়েছে একটা সাপ আমি তো সাপটাকে দেখ খুব ভয় পেয়ে গিয়েছি আমি তখন বুঝলাম যে ওরা আমাকে ডাকছিল এই পাখিটার ফোটো তুলব তার জন্য নয় ওরা আমাকে ডাকছিল সামনে বিষাক্ত সাপ এই সাপটা আমাকে ছোবল মারতে পারে তাই ওরা আমাকে ডাকছিল কিন্তু আমি সেখান থেকে পালিয়ে আসি ওরাও পালিয়ে আসে আর যদিও সেই পাখিটার দেখা আমি আর পেলাম না আর পাখিটার ফোটোও আমি তুলতে পারলাম না কিন্তু সেই পাখিটার যে ফোটো তুলতে পারিনি কিন্তু আমার সেটা এখনও চিন্তা আছে যে আমার ওখানে বেরিয়ে বেড়াতে গিয়ে যে এ রকম একটা ভয়ানক দুর্ঘটনায় পড়লাম যে একটা পাখিকে ক্যামেরাবন্দি করতে গিয়ে আমি একটা বিষাক্ত সাপের সামনে পড়লাম সত্যি আমার কথাটা মনে পড়লে না এখনও হয়তে বুকটা আমার কেঁপে ওঠে সত্যি কী আতঙ্কে না পড়ে গিয়েছিলাম যদি ওই সাপটা আমাাদের কামড় মারত কী হতো তাহলে আর আমি তো পাখিটার ফোটো তুলতেই পারলাম না সেটাও একটা আফশোস থেকে গেল যদি পাখিটার ফোটোটা তুলতে পারতাম যদি ওটা সাপ না থাকত তাহলে হয়তো তুলতে পারতাম যদি পাখিটা উড়ে না যেত তা হলেও হয়তো পাখিটার ছবি তুলতে পারতাম আজও আমার মনে পড়লে কেমন জানো একটা হয় এমনকি ভয়ে গাও শিরশির করে ওঠে সাপটার কথা মাথায় আসলে

পাখির ছবি আমার আর মানে লুকিয়ে লুকিয়ে তুলতে খুব ভালোই লাগে সামনে গেলে যদি পাখিটা উড়ে যায় তাই আমি পাখির ছবি সব সময় ক্যামেরাবন্দি করতে চাই পিছন থেকে এইভাবে পরে আমি একটা পাখি আবার দেখতে পেলাম সেই পাখিটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম সেখান থেকে চলে আসলাম আর এই স্মৃতিটা আমার আজও থেকে গিয়েছে